হ্যালো আপনি কি হোটেলের একজন কর্মচারী হুম তাহলে আমি আপনাদের এই হোটেলের এক এসেছি ই তা আমার যেই সমস্ত জিনিসগুলো লাগত সেগুলো হলো এই ধরো রোজ সকালে আমি ঘুম থেকে উঠব আমার একটা বেড টি দরকার মানে আমাদের দুজনের জন্য তারপরে নটার দিকে দিলে হবে ওই চা টা তারপরে হ্যাঁ তারপরে ধরো আটটার দিকে সকালের ব্রেকফাস্টটা তো দিতেই হবে তাতে কী কী থাকবে বলুন তো এই ধরো যেমন থাকে ব্রেড কলা ডিম জ্যাম

আর তারপরে আপনি একটু দেখবেন যাতে কোনো অসুবিধা না হয় হ্যাঁ আমি সেটা দেখব তারপরে ওই বলছি ওই যে দুপুরে খাবারের কথাটা একটু হালকা দেখে দেবেন আমরা ঘুরতে এসেছি তো যাতে আমাদের কোনো অসুবিধা না হয় ভারী ই ই খাবার খেলে আমরা এই জন্যেই একটু হেলদি খেতে চাই খুব পাতলা মাছের ঝোল হ্যাঁ আর রাতে একটু উঁ সন্ধ্যায় কফি আনবেন আপনার কি অসুবিধা আছে হ্যাঁ তারপরে রাতের রাতে একটু হেভি খাবার হলেও হবে ঠিক আছে আপনার হোটেলটা ভালো আপনার মালিকের বলে দেবেন আপনার কথাবার্তাও আমার খুব ভালো লেগেছে আপনার ব্যবহারটাও খুব ভালো হ্যাঁ তাহলে আপনি ঠিক মনে করে দেবেন আমাদের যাতে কোনো অসুবিধা না হয় আপনি সেদিকটা দেখবেন আর কিছু লাগলে আপনার এই নাম্বারটা তো আমি এখানে কল করে আপনাকে বলে দেবো আমার কী কী লাগবে বা কোনো অসুবিধা হলে আপনাকে আমি জানাতে পারি হ্যাঁ আপনাদের হোটেলটা খুব ভালো আমার খুব ভালো লেগেছে আপনার প্রমোশনটা হতে পারে

হ্যাঁ দ্বিতীয়বার আসলে আপনাদের হোটেলটাই আমি আবার বুক করার চেষ্টা করব যদি না এখানে ভিড় বা অন্য কোনো সমস্যা থাকে আমি এখানেই হোটেলটা বুক করব কারণ আপনাদের এখানে ব্যবস্থাটা খুব ভালো ও এখানে সব স্টাফ বা আপনার মতো লোকজনরা খুব খুব ভালো আমার খুব ভালো লেগেছে আপনাদের হোটেলের পরিষেবা হ্যাঁ তাহলে আমি রাখতে পারি